হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি সবজির দোকানদার বলছি বলো কী হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে অনেক রকমের সবজি পাওয়া যায় হ্যাঁ শীতকালে আমার এখানে ভালোই অনেক রকমের সবজি আছে হ্যাঁ টাটকা সবজি পাবে আমি তো নিজেই আমার বাগানেই তো টাটকা সবজিই চাষ করি সেইগুলো আমি নিজেই তুলে এনে দেবো তোমাকে তোমার কী কী সবজি লাগবে বলো আর ওই বাঁধাকপি টপিগুলো নেবে না আলু হ্যাঁ হ্যাঁ সব কিছু দিতে পারব তুমি তুমি বললে আমি সব কিছু দিতে পারব তুমি এসো তুমি যেদিন বলবে আমি তোমাকে সেই দিন দিয়ে দেবো সব টাটকা সবজি তুমি এসে দেখে যাও সবজিগুলো কেমন ঠিক আছে